আমাদের ভারতের পরিবহন ব্যবস্থা খুবই ভালো তো এই কারণ এখানে বাস ট্রাম ট্রেন প্লেন সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে যেখানে সাধারণত সুন্দর ভাবে আরামসে এক জায়গা থেকে অন্য জায়গাতে ঘুরে বেড়ানো যায় আর ভ্রমণের সময় যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয় যেমন প্লেনে যদি যাতায়াত করি তো এই প্লেনে যাওয়ার সময় আমাদের কোনো রকম আবহাওয়ার খারাপ বা অন্য রকম সমস্যা হলে ওই প্লেনে যাওয়ার সময় ওই প্লেনে যাওয়ার সময় আমাদের খুবই অসুবিধা হয় আর ট্রেন বা বাস ট্রেনে যদি যাই ট্রেনে যাওয়ার সময় যদি কোনো সাধারণত জল যদি হয় তো ট্রেনের ট্র্যাক লাইনে জল জমে যায় রাস্তাতে তো ওই জল জমে যাওয়ার কারণে ট্রেনে যানবাহন ব্যবস্থা বন্ধ হয়ে যায় তো এর কারণে এ বাইরে কোথাও গেলে তো একটু সমস্যায় পড়ে যাই আর গাড়িতে বা কোনো পাহাড়ে গাড়িতে গেলে কোন পাহাড়ি এলাকায় যদি যাওয়া হয় তো ওই পাহাড়ি এলাকায় যদি কোনো রকম ধ্বস নেমে যায় বর্ষাকালে তো এই ধ্বস থেকে নামার জন্য ধ্বস থেকে বেড়ানোর সময় তো বেড়ানোর জন্য খুবই অসুবিধা হয় আর এই ধ্বসের কারণে আমরা যে জায়গাতে ঘুরতে যাই তো সেই জায়গাতে ঠিকঠাকভাবে ঘুরতে যাওয়া হয় না এইজন্যই একটু সমস্যায় পড়ি আর কোনরকম বা রাস্তাঘাটে যদি যাওয়া হয় তো ট্রাফিকের সমস্যা খুব বেশি হয় তো এই ট্রাফিকের সমস্যা সমাধান করার জন্য একটু রাস্তা চওড়া বা অন্যান্য ব্যবস্থা করা উচিত তো যেটা আমার মনে হয়